আমি আমার ছেলের জন্য একটা সামনেই স্কুল ব্যাগ নিয়েছিলাম স্কুল ব্যাগটা ওর দরকার ছিল কারণ প্রচুর যেহেতু ছুটাদৌড়া করে বুঝতেই তো পারছেন তো সেই জন্য ওর স্কুল ব্যাগটা ছিঁড়ে যাওয়ায় আমি একটা স্কুল ব্যাগ নিয়েছিলাম ও বললো মা এখন তো সব নতুন নতুন বড় বড় স্টাইলের স্কুল ব্যাগ হয়েছে তো আমি সেরকম বড় বড় স্টাইলের একটা স্কুল ব্যাগ নেবো তো আমি দোকানে জাস্ট একটা স্কুল ব্যাগ নিই পছন্দ করে বেশ ওই চারশো সাড়ে চারশোর মধ্যে একটা স্কুল ব্যাগ নিয়ে আসি তো স্কুল ব্যাগটা নিয়ে আসার পর ও ব্যবহার করে দু তিনদিন ব্যবহার করে এমনকি এখন ব্যাগটা দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল মানে একটা নীল কালারের উপরে নিয়েছিলাম আর ও তখন বললো মা এটা কিন্তু খুব সত্যি সুন্দর হয়েছে তো ঠিক আছে আমি সেইভাবে নিয়ে এলাম নিয়ে এসে ওকে দিয়েছি ও ব্যবহার করুক তো ব্যবহার করতে করতে দেখলাম ওটা এক বছর চলে গেল এক বছর দু বছর প্রায় চলে গেল তো তখনও এখন পর্যন্ত ওটা এতটুকুনও আঁচড় আসেনি তো এইটা দেখে আমার খুব ভালো লাগলো যে এখন পর্যন্ত ওই জিনিসটার কোনও ক্ষতি হয়নি তো আমি যে ব্যাগটা অত দাম দিয়ে কিনেছিলাম এটা দেখে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগলো তো এই যে আমি একটা ব্যাগ এই ব্যাগটা আমার এতটা ভালো ও বলে যে মা আমি একটা ব্যাগ নিয়েছিলাম যেটা আমার প্রায় দেড় বছরের উপরে চলে যাচ্ছে ব্যাগটা কিন্তু সত্যি খুব ভালো ছিল